আমার জীবনে এক স্মরণীয় ঘটনা হল আমার এক দিদি ছিল দিদির দুহাজার ছয় সালে বিয়ে দিয়েছিলাম এরপর দুহাজার আট সালে এক মেয়ে হয় তারপর দুহাজার বারো সালে এক ছেলে হয় বেশ সুখে সংসারে কাটাচ্ছিল দিদি তারপর এক রোগে আক্রান্ত হয় দিদি রোগে মেডিকেল বাঁকুড়া মেডিকেল কলেজে পরীক্ষা নীরিক্ষা করা হয় তো ধরা পড়ে যে ব্লাড ক্যান্সার হয়েছে তারপর দিদিকে অতি সত্বর ভেলোরে নিয়ে যাওয়া হয় ভেলোরে পরীক্ষা নীরিক্ষা করা হয় ওই ব্লাড ক্যান্সারের রিপোর্ট আসে তারপর চিকিৎসা করা হয় তারপর এক মাসের ট্রিটমেন্ট হয় বাড়িতে পাঠানো হয় বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছিল মেডিসিন খাচ্ছিল তারপরে একমাস পর আবার ভেলোরে যাওয়া হয় ভেলোর থেকে দেখা হয় কোনো মানে পরিবর্তন হচ্ছে না তারপর আবার ট্রিটমেন্ট হয় আবার মানে এক মাসের ওষুধ দেয় আবার বাড়িতে আসা নিয়ে আসা হয় তারপর আবার এক মাস পর যাওয়া হয় কোনো পরিবর্তন হয় না তারপর কী হয় আমরা এক সিদ্ধান্ত নিলাম যে কলকাতাতে এক হোমিওপ্যাথিক চিকিৎসক আছে তার কাছে যোগাযোগ করি তারপর তার কাছে নিয়ে যাওয়া হয় ওখানে ট্রিটমেন্ট করা হয় ওখানে ট্রিটমেন্ট করার পর বাড়িতে নিয়ে আসা হয় তো ওখানেও কোনো পরিবর্তন হয় না তারপরে বাঁকুড়ার সম্মিলনী কলেজ সরকারি যে কলেজ আছে সেখানে ভর্তি করা হয় সেখানেও ট্রিটমেন্ট করা হয় তারপর কিছুদিন বাড়িতে রাখা হয় তারপর সেখানেও পরিবর্তন হয় না তারপর এখানে পুরুলিয়ার সিংহানিয়া নার্সিংহোমে ভর্তি করা হয় তারপর তিন চারদিন পর এখানে মারা যায় তারপর জামাইবাবু ছিল জামাইবাবু ভাগ্না ভাগ্নির দায়ভার নিয়েছিলেন কিন্তু জামাইবাবু পুলিশে চাকরি করতেন ড্রাইভ করছিলেন ড্রাইভ করে সে মানে অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর দায়ভার আমাকে নিতে হয় তারপরে ভাগ্না ভাগ্নির যে মানে কীভাবে তাদের দায়িত্ব নেব তার পরামর্শ আমি বাবা মা ওই জেঠু কাকা তারপর ওই গ্রামের ওই জেঠুমশাই ওদের কাছে পরামর্শ নিই